আগে থেকে একটা বড়ো স্টুডিও করা হয়েছে এখন সেই স্টুডিওতে অনেক বড়ো সেখানেই হচ্ছে সমস্ত কাজ করা হয় এবং কখন কম্পিউটারের সাহায্যে এডিট করে তাকে অনেক উন্নত ই করে সেখানে সেটা ভালো করা হয় এবং এবং তাকে বড়ো বড়ো স্টুডিও যেখানে অনেক কাভার করা যায় সেভাবেই করা হয়